আমার খুব কাছে থাকা একটি পর্যটন কেন্দ্রের নাম হল দিঘা দিঘা হল একটি সমুদ্র সৈকত এবং এই সমুদ্র সৈকত হচ্ছে আমাদের রাজ্যের একমাত্র সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে দূর দূরান্ত থেকে লোক এইখানে আসে এবং সমুদ্রের লাভ সমুদ্র এবং সমুদ্রের যে বিচ তার লাভ উপভোগ করতে পারে এছাড়াও এই সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে অনেক ধরনের খাবার দোকান সি ফুড এবং আরও বিভিন্ন রকমের জামাকাপড়ের দোকান আমাদের এই দিঘাতে বিভিন্ন রকমের সি ফুড যেমন কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ এবং আরও অন্যান্য অনেক ভ্যারাইটির বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এছাড়াও এই দিঘাতে রয়েছে পর্যটকদের জন্য আরও অনেক ঘোরার ব্যবস্থা এই দিঘার খুব কাছেই রয়েছে মন্দারমণি সে মন্দারমণিও একটি খুব সুন্দর জায়গা এই মান যে মানুষরা দিঘাতে ঘুরতে আসে এর সাথে ওরা মন্দারমণি বিচেরও লাভ উঠাতে পারে